হ্যাঁ আমার একটা প্রিয় প্রবাদ আছে সেটা হল নাচতে না জানলে উঠোন বাঁকা এর অর্থ হলো যে সে জিনিসটাতে পটু নয় কিন্তু সেটা করতে গিয়ে যখন সে অসফল হয় তখন সে যেই জন্য অসফল হয়েছে তাকে দোষারোপ করে এছাড়াও আমার আর একটা প্রবাদ বা বাক্য আছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে এর অর্থ হচ্ছে যখন কেউ থাকে যার থেকে আমাদের একটা কাজ করানো দরকার কিন্তু সে থাকাকালীন আমাদের সেই কাজটা করানোর কথা মনে পড়ে না কিনু সেই চলে যাওয়ার পড়ে মনে পড়ে যে ওনাকে দিয়ে কাজটা করালে ভালো হতো এছাড়াও অনেক রকমের বাগধারা আছে যেমন আঠেরো মাসে বছর অষ্টরম্ভা আঁতে ঘা ইত্যাদি যেগুলো আমার ভালো লাগে